হ্যাঁ আমি মনে করি অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে বাচ্চারা আজকাল খেলাধুলা করেই না কারণ এখন তো হাতে ফোন পেয়ে যাচ্ছে বাচ্চারা একটু স্কুল থেকে আসলো টিউশন থেকে আসলো বাচ্চারা ফোন নিয়ে রুমেতে ঢুকে গেলো এবং যেয়ে সারা দিন ধরে ওই কার্টুন আর ওই এ ফোন নিয়ে বসে রইলো সেক্ষেত্রে বাচ্চারা তো খেলাধুলা করছেই না আর বাচ্চারা যদি খেলাধুলা করে তাদের মন ভালো থাকবে তাদের শরীর ভালো থাকবে তাদের স্বাস্থ্য ভালো থাকবে সেটাই বাচ্চারা বুঝে না কারণ খেলাধুলা করলে ছুটা করলে পরে তাদের একটা জিম মানে শরীরের মধ্যে একটা জিম হবে তাদের ওজনটাও ঠিকঠাক থাকবে সেক্ষেত্রে বাচ্চারা কী একে অন্যের প্রতি বন্ধুত্ব বাড়বে ভালোবাসা বাড়বে সেক্ষেত্রে বাচ্চারা ফোন পেয়ে যাচ্ছে ফোন পেয়ে গেলে বাড়িতে বসে থাকছে আর বাচ্চারা কোনো মতেই বাড়ি থেকে বেরোতে চাইছে না এখন যেমন এই শীতকাল শীত আর গ্রীষ্ম পড়তে যাচ্ছে তো এই মুহুর্তটাতে এখন যেমন ভলি খেলা থেকে ব্যাডমিন্টন খেলা থেকে সমস্ত কিছু খেলা এখন খুব সুন্দর হয় তো সেখানে যদি বাচ্চারা গিয়ে খেলাধুলা করে তো তাদের সব সময় শরীর স্বাস্থ্য তো ভালো থাকবে মনও ভালো থাকবে এবং বাড়িতে একটু খেলাধূলা করলে পরে শরীর চর্চা করে পরে তাতে শরীরের পক্ষে বয়সের তুলনাতে সব দিক থেকে বৃদ্ধি পাবে ভালো বাচ্চারা হচ্ছে তাড়াতাড়ি বাড়বে তাদের খিদার চাহিদা বাড়বে তারা হচ্ছে এটা সেটা খেতে চাইবে তো ওই জন্য বাচ্চাদের অবশ্যই বাচ্চাদের বাইরে খেলাধুলা করা অবশ্যই জরুরি সবাইয়ের সব বাচ্চার মা বাবা যেন বাচ্চাদেরকে বোলে যেন বাইরে খেলার অনুমতি যেন দে যেন বাচ্চাররা বাইরে যেন খেলতে পারে সেক্ষেত্রে ফোনের ব্যবহারটাও অনেকটাই কমবে যেহেতু বাচ্চারা এতো পরিমাণে ফোন ঘাঁটছে তাদের ব্রে ব্রেনের সমস্যা হচ্ছে চোখের সমস্যা হচ্ছে সে কারণে আমি বলবো বাচ্চারা যেন বাইরে খেলাধুলা করে